হ্যাঁ বলো এই সন্ধ্যে দিয়ে উঠলাম বলো হ্যাঁ হ্যাঁ আমি তো পুজো করি পুজো তো আমাদের অনেক দিন ধরে হয়ে আসছে এই পুজো তো করি এতে তো আমাদের করতেই হবে পো তোমাকেও তো করতে হবে পরিষ্কার ধোয়া মোছা এগুলো তো এ পুজো মনসা ঠাকুর খুবই এ ঠাকুর পুজো এগুলো করতেই হবে হুম মনসা পুজো ব এই ঠাকুর তো জাগ্রত ঠাকুর সব কিছু ধোয়া মোছা করে তারপরে ভালোভাবে এই পুজোটা সারা দিন না খেয়ে এই পুজোটা করতে হয় হ্যাঁ হ্যাঁ তুমি পারবে আমি বলছি তুমি পারবে দেখবে সব ঠিক হয়ে যাবে সব ঠিক করেই আমি বলে দেবো কীভাবে কী করতে হবে সব বলে দেবো তুমি উপোস করে যেগুলো যেগুলো বলে দেবো ফল কাটা এ কাটা তারপরে যা যাবতীয় কাজ আমি বলে দেবো তুমি টুক টুক করে করবে না না ঠাকুরের সব মঙ্গল হবে উপোস তো আমি এতো বছর ধরে উপোস করে রয়েছি এতো বছর ধরে আমি করছি কই আমার তো মাথা ঘোরে না মা এটা তো শ্বশুরবাড়ি শাশুড়ি মা বলছে তুমি করো দেখবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি তো আছি হ্যাঁ পারবে মা আমিও মা আমি তো বলছি কিচ্ছু হবে না এই পুজো তো আমাদের বছর বছর পরম্পরা হয়ে আসছে তুমি বাড়ির বউ তুমি করবে না কী হয়েছে করলে কিচ্ছু হবে না আমি তো মা বলছি করো দেখবে একবার করলে তোমার ভালো লাগবে বুঝেছো মা হ্যাঁ তুমি করবে আমি সব বলে বলে দেবো তুমি ঠিক পারবে আস্তে আস্তে তুমিও শিখে যাবে হ্যাঁ শিখে যাবে ঠিক আছে রাখো ভালো থেকো